ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি হল ভরতনাট্যম কত্থক কুচিপুড়ি ওড়িষি মণিপুর এবং ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী হল পন্ডিত বিরজু মহারাজ আর গুরু বিপিন সিং